পশু পণ্য পোক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি হলো কোনো পশু বা পাখিকে ছোটোর থেকে মানুষ করা তাদেরকে ছোটোবেলা থেকে খাওয়ার দাওয়ার খাইয়ে বড়ো করা ধরি আমি পোল্ট্রি আমি কিছু পোল্ট্রি নিয়ে আসলাম নিয়ে এসে পালন করলাম তাদের ছোটোর থেকে গ্রীষ্মকালে হলে হালকা লাইটে রেখে এবং শীতকাল হলে তাদের গরমের মধ্যে রেখে বড়ো করা এবং একটু বড়ো হলে তাদের খাওয়ার দাওয়ার খাইয়ে মোটামোটি আমার একটু ওজন বাড়ানো তাই সে তার জন্যে আমাকে বাড়ির খাওয়ার খাওয়াতে হবে দানা খাওয়ার শক্ত খাওয়ায় এবার যদি মনে করি আমার ওটা না নায়া আয়ের জন্যে বা মাংসর গুণগত মান বাড়ানোর জন্য কো তৈরি করতে হবে তালে আমি ওকে আবার বাজার থেকে খাওয়ার কিনে খাওয়াবো তা বাজার থেকে খাওয়ার এনে খাওয়াতে গেলে আমাকে আনতে হবে ম্যাস ম্যাস কিনে এনে সে মাংসটা বৃদ্ধি করার জন্য তাকে খাওয়াতে হবে এবং চিম্ মাংস বৃদ্ধি হবে তাতে মাংসটাকে বৃদ্ধি করতে গেলে ওকে ম্যাস খাওয়াতে হবে এবং তার সঙ্গে খাওয়ার ওষুধও খাওয়াতে হবে আমাদের মাথায় রাখতে হবে মাংসটা যেন সত্যিকারে গুণগত মান হয় তাতে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এমন কিছু ব্যবহার করা যাবে না যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা সব সময় মাথায় রাখবো যে গুণগত মানটা আমার ভালো রাখতে হবে এবং সেটা আমাদের আবার উপার্জনের পক্ষে ভালো হবে যেন আমরা ভুলে না যাই আমাদের উপার্জন করতে গিয়ে কারোর কোনো ক্ষতি হোক এই কথাটা মাথায় রেখে আমরা সেইভাবেই পালন করবো